পশ আমি পশ্চিম বর্ধমান জেলার বাসিন্দা আমার এখানে চিকিৎসা এবং পরিসংসানে মৃত্যুর কারণই হলো একটি সরকারি নির্ণয় যার ফলে একজন মানুষের মৃত্যু হয় যা একটি মৃত্যুর রেকর্ড রেকর্ড খাতায় করা যেতে পারে মৃত্যুর কারণ হলো একটি মেডিক্যাল পরীক্ষক দ্বারা নির্ধিত হয় বিরল ক্ষেত্রে একটি প্যাথোলজিস্ট দ্বারা ময়না তদন্ত করার প্রয়োজন মৃত্যুর কারণ হলো একটি নির্দিষ্ট রোগ বা আঘাত বা মৃত্যুর পদ্ধতির বিপরীতে যা প্রাকৃতিক দুর্ঘটনা আত্মহত্যা এবং হত্যার মতো অল্প সংখ্যক বিভাগ প্রতিটিরই বিভিন্ন আইন প্রভাব রয়েছে